আমি ট্রেকগুলিতে খারাপ আবহাওয়ার খবর পেয়েছি অভিজ্ঞতাও হয়েছে সেরকমভাবে কিছুই হয়নি কিন্তু হচ্ছে আমি খারাপ আবহাওয়ার সময় পেয়েছি খবর পেয়েছি কিন্তু সেরকমভাবে কোনও অভিজ্ঞতা হয়নি আমি তখন সেই সময়গুলোতে বাড়িতেই থাকতাম সেইভাবে আমার কোনও অভিজ্ঞতা হয়নি